হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম আপনার নাম্বারটা আমাকে একজন দিলো আপনি গাইড করেন তো টুরিস্টদের হ্যাঁ আমি সুন্দরবন ঘুরতে যেতে চাই পনেরোই মে আমি ঘুরতে যেতে চাই তাহলে আপনি বলুন কেমন কীরকম খরচা লাগবে আপনি কেমনভাবে ঘোরাবেন কতদিনের মধ্যে হবে সব একটু যদি আপনি জানান তাহলে ভালো হয় আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা কুড়িজন যাবো ঘুরতে আর আমরা এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের ভেজ চলবে বা ননভেজ চলবে আমরা সবকিছুতেই মানে মানিয়ে নিতে পারবো আমাদের ননভেজটাই আমরা বেশি খাই তা আপনার ননভেজ করলে ভালো হয় না ওটা আমি বুক করিনি আপনারা বলুন আপনাদের ওইসব দিকে ভালো ইয়ে থাকবে আপনারা ভালো বলতে পারবেন হ্যাঁ আমাদের কিন্তু ঘর একটু ভালো লাগবে কারণ আমরা তো সেরকমভাবে এ করছি না আমাদের একটু ভালো ধরনের ঘরের ব্যবস্থা করতে হবে যাতে সবরকম সুযোগ সুযোগ সুবিধা থাকে না না আমাদের কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ সব আপনারাই করুন আপনি শুধু দেখবেন কত কী খরচা হবে আমরা সবাই মিলে তাহালে আপনাকে আমরা সেটা দিয়ে দেবো আপনি একটু ভালোভাবে ব্যবস্থা করবেন রুম যাতে ভালো হয় এসি থাকে আর ব্যালকনি থেকে যাতে আমরা ভালো দৃশ্য দেখতে পাই রুম থেকেই সেটা একটু ব্যবস্থা করবেন হ্যাঁ ওইজন্যেই আপনাদের কল করা সবাই আপনাদের ব্যাপারেই বলছে আপনারা ভালো ঘোরান তাই ভাবলাম আপনাদের বলি হ্যাঁ তাই আপনাদের কল করলাম আপনাদের এবার আপনাদের হাতে আপনারা আমাদের কেমনভাবে ঘোরাবেন একটু ভালো করে দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে